আমি কোন কর্মশালা বা রান্নার ক্লাসে কখনও যোগ দিইনি আমি মানে ঘরে যেরকম আমি রান্না করি নিজে যে যেটুকু জানি মা ঠাকুমাদের কাছ থেকে যেরকম রান্না শিখেছি আমি এখন পর্যন্ত সেই রান্নাগুলোই আমি করি কিন্তু আমি যে শিখতে চাইনা তা না এখন যদি আমাকে কেও কোথাও মানে কেউ শিখিয়ে দিতে পারে বা কোন কর্মশালাতে যদি আমাকে ভর্তি নেয় তো আমি রাজি আছি কেননা এখন অনেক রকম নতুন নতুন রান্না বেরিয়েছে যেসব রান্নাগুলো আমার ঠিক জানা নেই ওগুলো যদি আমি শিখতে পারি তাহলে অবশ্যই শিখতে চাই